হ্যালো দিদিমণি আমি পিউ বলছি বলছিলাম মাধ্যমিক পরীক্ষায় সব বিষয়গুলোর উপর কী ভাবে একটু প্রস্তুতি নেব একটু বলে দিলে ভালো হতো

সব বিষয়গুলো মধ্যে বাংলা গণিত ইতিহাস ভূগোল মানে সবগুলোই হয়েছে কিন্তু মানে যদি পরপর কী ভাবে কোনটা করব একটু

আচ্ছা

আচ্ছা

হ্যাঁ ভূগোলেরটায় করতে পারছি একটু ম্যাপগুলো আর একবার ভালো করে আর কি তা হলে দেখে নিতে হবে আচ্ছা আর ইতিহাসটা একটু বলুন আচ্ছা

হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আর সে রকম নেই তাহলে যদি আরও সে রকম মানে প্রয়োজন হয় তখন আপনাকে আরও ফোন করে আমি জিজ্ঞেস করে নেব তখন আচ্ছা ঠিক আছে